আমার ঘরের লোক সবসময় কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে তাই আমাকেও বলে আমাকে যেমন কৃষিকাজের সঙ্গে যুক্ত করার জন্য আমার তো একটুও ইচ্ছে নেই যে এ কৃষিকাজ করে কী হবে আমি চাইছিলাম কৃষিকাজ ছেড়ে আমি বড়সড় একটা ব্যবসা করব সে প্রতি আমার খুবই আগ্রহ আমি কৃষিকাজ কেন করব কৃষিকাজে সারা দিন খাটাখাটনির পর হ্যাঁ এই ঘরে এসে হ্যাঁ বিরক্ত বোধ লাগে আবার ঘরে আসবে দুপুরবেলা ঘরে শুতেও পারবে না আবার মাঠ ছোটো কৃষিকাজের জন্য তার থেকে হ্যাঁ একটি বড়সড় ব্যবসা করলে হ্যাঁ আমি একটু শান্তিতে হ্যাঁ সব কিছুও করতে পারব হ্যাঁ কিন্তু ঘরের লোক হ্যাঁ সেইটা মানতে রাজি নয় ঘরের লোক বলছে এই এত জমি তোর দাদুর এত জমি কে দেখবে এ আমি একটুকুনও সেটা মানতে রাজি হইনি বলে ঘরের লোক শুধু বারবার বলছে এ কৃষিকাজ কর ভারত হচ্ছে কৃষিপ্রধান দেশ এ কৃষিকাজ করবি না তো কী হয়েছে এ আমি তখন বললাম যে কৃষিকাজে কী আয় আছে কৃষিকাজে আয় যেমন আছে তেমন তো ক্ষতিও আছে যেমন বন্যার টানে যদি জল হয়ে যায় কৃষির সমস্ত ফসল নষ্ট হয়ে যায় হ্যাঁ তাতে করে আ আবার নতুন করে ফসল লাগাতে হয় এ এতে তুমি কোথায় থেকে আয় পাবে তার থেকে ব্যবসা করলে হয় এ বছর ব্যবসায় লাভ হবে নয়তো পরের বছর ব্যবসায় লোকসান হবে এরকম করে আয় দেখতে পাব কৃষিতে তো প্রত্যেক বছর বন্যা আসবেই বন্যার টানের জন্যে এ কৃষিতে কীভাবে আমি লাভ দেখব সবসময় তো লোকসানই দেখব আর আর অন্য কোনো চাষ বলছ হ্যাঁ সবজি চাষ হ্যাঁ সবজি চাষ তো শীতকালে তো একটু বেশি হয় হ্যাঁ শীতকালে ধরো যদি না চাষটাই ভালো হয় শীতটা প্রচুর পড়ে গেলে তো ফসল নষ্ট হয়ে যায় বা অনেক অনেক সবজি আছে যে শীতে ভালো ফসল হয় সেইগুলোয় নয় আয় করলাম যেইগুলো না ফসল হবে সেইগুলোয় তো লোকসান হবে তার থেকে তো ব্যবসা করা ভালো না বলে ঘরের লোক বলছে না তোকে কৃষিতেই গুরুত্ব দিতে হবে এ আমি বললাম হ্যাঁ কৃষিতে কী করে গুরুত্ব দেবো আমার কৃষির প্রতি কোনো ইচ্ছা বা আগ্রহ নেই ই তখন ঘরের লোক বলছে না তোকে কৃষিতে আগ্রহ হতেই হবে এ সেই হিসেবে ঘরের কথা মেনে একটু আধটু করে আমি কৃষিকাজ শুরু করলাম